পশুদের চরানোর জন্য সবুজ স্থল পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল ঘাস লতাপাতা কচুরিপানা এই সমস্ত কিছুই হচ্ছে পশুদের খুব পছন্দের খাবার এবং পশুরা এগুলিই সাধারণত খেয়ে থাকে পশুদের খারাপ জলবায়ু কঠোর আবহাওয়া প্লাস্টিক জলের অভাব এই সমস্ত কিছু কারণের জন্য পশুদের উপর খুবই প্রভাব পড়ছে কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত জল না থাকার কারণে মাঠে তারা ঘাস খাওয়ার পরে এবং খাবার খাওয়ার পর তারা জলের পর্যাপ্ত পাচ্ছে না এবং জলও খেতে পাচ্ছে না তাই তাদেরকে অনেক দূর দূর পর্যন্ত যেতে হয় জল খাওয়ার জন্য কোনও নদী বা খালে এবং সেখানেও গিয়েও কোনও রেহাই পাওয়া যায় না কারণ এখনকার নদী খালগুলিতে প্লাস্টিকে ভর্তি এবং চারিদিকে প্লাস্টিকে আর প্লাস্টিক তারা ঠিকভাবে জলও খেতে পারে না এবং সেখানকার জলও খুব ভালো হয় না জলের মধ্যে প্রচুর নোংরা থাকে এই কারণে হচ্ছে যে দূর পর্যন্ত গিয়েও তারা জল খেতে পারে না এবং খাবার খাবার পরে তারা যে জল খাবে তার জন্য প্রচুর পরিমানে হাঁটতে হয় তাদেরকে এ কারণেও তারা খাবার খায় না এবং জলের পরিমাণ না থাকার কারণে তাদের খুব সমস্যার মুখে পড়তে হয় এবং খারাপ জলবায়ু থাকার কারণে যে সমস্ত পরিযায়ী পাখিরা আসতো আমাদের দেশে সেগুলো আসা বন্ধ হয়ে গেছে কারণ এখন জলবায়ুর কোনও কোনও ঠিক নেই যখন হোক যেটা হচ্ছে শীতকালে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না এরকম কারণে প্রচুর পরিমাণে সমস্যার দেখা দিচ্ছে যার কারণে প্রাণীদের উপর খুবই প্রভাব পড়েছে